হ্যাঁ আমি মাঝবয়সী গোষ্ঠীর একজন মানুষ আমি তরুণ বয়সী এবং বয়স্কদের মধ্যে ভেদাভেদ দেখি না আমি সবসময়ই তাদের দুজনের মধ্যে সমানভাবে সবকিছু করার চেষ্টা করি আমি আমাদের এলাকায় যখন কোনও অনুষ্ঠান হয় তখন আমি সেই অনুষ্ঠানের যেসব গান নাচ হয় সেখানে আমি এমন কিছু অনুষ্ঠান রাখি যা মাঝবয়সী ও বয়স্করাও একসাথে বসে দেখতে পারে তখন আমরা নিজেরা মনে করি আমরা দুই বয়সের মধ্যে সমতা আনতে পেরেছি আর আমার এই দুই দলের সম্পর্কে ভাবা নিয়ে সমস্ত মানুষই খুবই খুশি হয় আমি মনে করি সবাই আমারই মতো এইভাবে সমাজে তরুণদের ও বয়স্কদের মধ্যেও সমতা বজায় করে চলে এতে আমাদের সমাজের উন্নতি সাধারণভাবে সমস্ত এলাকার লোক আমাদের এলাকায় কথা শুনে আমাদের এলাকার মতো করার চেষ্টা করে তাই আমরা মনে করি আমরা নতুন ও পুরোনো এর মধ্যেও সমতা আনতে পেরেছি